হ্যালো হ্যাঁ বলুন এই চলে যাচ্ছে আপনারা কেমন আছেন হ্যাঁ বলুন

ঠিক আছে আমি তাহলে দেখছি আমি এর মধ্যে ব্যবস্থা করার চেষ্টা করছি তাহলে আচ্ছা

ঠিক আছে আপনি আমায় বললেন হ্যাঁ বলুন হ্যাঁ বলুন

ঠিক আছে আমি তাহলে কর্পোরেশনে একবার আমার তো কথা বলতে হবে আমি ওখানে তাহলে করি কথা বলছি আর তাছাড়া আমি তাহলে আর একটা মানের কুয়ো বা দেখছি যদি কিছু একস্ট্রা ব্যবস্থা করা যায় যাতে সেখান থেকেও স্টোর করা থাকলে জোল জল তাহলে আপনারা ইউস করতে পারবেন সেই হিসেবে আমি আমাকে তাহলে অ্যা কিছু দিন আপনার টাইম দিতে হবে কারণ এই আপনি জানালেন আমি একটু জানা আমি তাহলে দেখি আমি কথা বলি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আপনি জানালেন আমি দেখছি ঠিক আছে আচ্ছা রাখছি আচ্ছা